নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় তার জন্যে সর্বপ্রথম বাড়িতে যিনি বয়স্ক মানুষ রয়েছেন তাকে সবদিকে নজর দিতে হবে যে নবজাতক শিশুটির বাড়িতে নিয়ে আসা হল তাকে এবং তার মাকে সর্বপ্রথম ঈষৎউষ্ণ গরম জলে স্নান করিয়ে হসপিটালের জামাকাপড় ছাড়িয়ে পরিষ্কার জামাকাপড় তাদের পরিয়ে পরিষ্কার ঘরে তাদেরকে রাখতে হবে এমনকি সেই নবজাতকের ঘরে যারাই বাইরের থেকে তাকে দেখতে আসবে তারা যেন হাত পা ধুয়ে পরিষ্কার জামাকাপড় পরে সেই নবজাতককে দেখে এমনকি যদি নবজাতককে কেউ কোলে নিতে চায় তাকে সর্বপ্রথম বলব বাইরের মানুষজন যারা আসবেন তারা বাইরের জামাকাপড় ছেড়ে পরিষ্কার জামাকাপড় পরে এবং হাত সম্পূর্ণ সাবান দিয়ে ধুইয়ে মুখে কাপড় বেঁধে সেই বাচ্চাকে ধরবেন কিন্তু আমার মতে বলছে যে একটা নবজাতক শিশুকে বাইরের থেকে মানুষজন না এসে তাকে এবং তার মাকে স্পর্শ না করাটাই স্বাস্থ্যসম্মত হবে এবং পরিবেশের দিক থেকে দেখতে গেলে দেখতে হবে সেই স্বাস্থ্যসম্মত পরিবেশ সেই নবজাতককে দিতে হবে এবং তার মাকে দিতে হবে যাতে ঘরের স্যাঁতসেঁতে ভাব না থাকে হাওয়া বাতাস বাইরের থেকে ঘরে প্রবেশ করতে পারে এবং প্রতিদিন শিশু এবং মা যে ঘরে থাকবে সেই ঘরকে ভালোভাবে ঝাঁট দিয়ে ফিনাইল জল দিয়ে পরিষ্কার করে রাখতে হবে এবং জামাকাপড় সম্পূর্ণভাবে গরম জলে কেচে কড়া রোদে শুকিয়ে সেই বাচ্চার পাশে কাপড়গুলো রাখতে হবে এবং তার মায়ের প্রতিও যত্ন নিতে হবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখলে পরে মা এবং শিশু দুজনেই অসুস্থ হয়ে পরবে এবং তার থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হবে এর জন্যে প্রথমে আমার মতে বলবে যে বাড়ির যিনি বড়ো থাকবে তাকে সবদিকে নজর করতে হবে যাতে বাড়ির বাচ্চাটা যেখানে রয়েছে সেই পরিবেশটা যেন খোলামেলা হাওয়া বাতাস চলাচলের মতোন হয় স্যাঁতস্যাঁতে ঘর বা ধুলোবালি যেন না জমে জল যাবার রাস্তায় যেন সেই ঘরটা না হয় তাতে কি হবে ঘরটা স্যাঁতসেঁতে হলে বাচ্চা এবং মায়ের পক্ষে ক্ষতিকারক অবস্থা হবে এইজন্য অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদেরকে না রাখাটাই ভালো তারজন্যে ব্যবস্থা করতে হবে স্যাঁতসেঁতে ঘরের থেকে খোলা বাতাসের ঘরে বাচ্চাকে রেখে সন্ধ্যা হলে পরে জানলা বন্ধ করে দিতে হবে এবং নবজাতককে এবং মাকে মশারি টাঙিয়ে রাখতে হবে যাতে মশার কামড়ে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি না হয় মা এবং বাচ্চার যত্ন নিতে পারলে পরে সামনের প্রজন্মের কাছে আমরা তাদেরকে কিছু শিক্ষা দিতে পারব এমনকি আমাদেরও কিছু নতুন শিক্ষা লাভ হবে